উন্নত পৃথিবী সম্পর্কে আমার মতামত যদি জানতে চাওয়া হয় তাহলে বলব পৃথিবী যথেষ্ট বেশি উন্নত এবং উন্নতির দিকে এগিয়ে যায় দিনের পর দিন যেমন বিদেশি প্রচুর জায়গার বড়ো বড়ো বিল্ডিং হোক বা শপিং কমপ্লেক্স হোক বা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ ল্যাবরেটরি এবং অনেক অনেক জায়গা যেখানে মানুষজন ইজিলি কানেক্ট করতে পারে সেক্ষেত্রে পৃথিবী আমার মনে হয় যে অনেক উন্নত থেকে উন্নততর দিকে যায় এবং পৃথিবী কি উন্নত হতে পেরেছে এটা যদি আমাকে বলা হয় তাহলে আমাকে বলতে হয় অবশ্যই পৃথিবী দিনের পর দিন এবং আমার মনে হয় ঘণ্টার পর ঘণ্টা যত সময় এগিয়ে যায় পৃথিবী ততই উন্নত হচ্ছে আমাদের আমাদের পরিবেশ আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতিকে ওপর ভর করে